আমি তো উত্তরবঙ্গের লোক তো আমাদের এখানে নদীগুলো খরস্রোতা আমি পুকুরেই সাঁতার কেটে বড়ো হয়েছি এবং সেই জন্য নদীতে নামিনি কিন্তু একবার বন্ধুদের সাথে আমি বাঙালির সবচেয়ে ফেভারিট জায়গা দীঘাতে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলাম বা বন্ধুদের সঙ্গে সাঁতার একসঙ্গে কাটছিলাম যখন হচ্ছে কাছে ছিলাম তখন ওইটা কোনো অসুবিধা হয়নি কিন্তু অসুবিধাটা হলো তখন যখন আমি দূরে গেলাম তখন দেখছি যে দম একে তো হচ্ছে জলের একটা ঢেউয়ের সম্মুখীন হতে হয়েছিলো এবং আমাকে দমের কষ্ট হচ্ছিলো কারণ অনেকক্ষণ ধরেই হচ্ছে অনেকটা দূরে গিয়ে ফেলেছিলাম তার জন্যে আমি ধীরে ধীরে নিজের দমটাকে শিথিল করে তারপরে অনেক কষ্টে ধীরে ধীরে ধারে এসছি এবং যারা এই সমস্ত জলে সাঁতার কাটতে বা খরস্রোতা জলে কাটার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এগুলো অ্যাভয়েড করো এবং বিশেষ করে খুব খরস্রোতা জায়গায় না নামাই ভালো এটাই সবচেয়ে বা সমুদ্রে চান করার ক্ষেত্রে বেশি দূরে না গিয়ে নিজ কাছাকাছি বা পাড়ের কাছাকাছি সাঁতর কাটা ভালো এতে খরস্রোতার প্রভাবটা কম পড়ে এবং আপনার জীবনও সুরক্ষিত থাকে কারণ বেশি দূরে গেলে আপনাকে খরস্রোতা নদী বা সমুদ্র টেনে নিয়ে যেতে পারে ঢেউয়ের প্রভাবে এর জন্যে আপনি সবচেয়ে ভালো এর হচ্ছে ইয়ে সবচেয়ে ভালো প্রবলেম সলভিং হচ্ছে আপনি হচ্ছে পাড়ের আশেপাশেই সাঁতর কাটুন এবং ওর কাছাকাছিই থাকুন এবং ওর চেয়ে বেশি দূরে যাবেন না বিশেষ করে একা তাহলে নদীর বা সমুদ্রের এ ঢেউ আপনাকে টেনে নিয়ে যেতে পারে